হ্যাঁ বলুন হ্যাঁ এখন তো শীতকালীন প্রচুর সবজি আছে ক্যাপসিকাম আছে বিনস আছে গাজর আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে পটল আছে ঝিঙে আছে উচ্ছে আছে এখন অনেক সবজি আছে কী লাগবে কী বলুন সজনে ডাঁটা হ্যাঁ অফ সিজন তো হ্যাঁ পাওয়া যাবে কিন্তু একটু দাম বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ কড়াইশুটিও অ্যাবেলেবেল পাওয়া যাবে

সকালবেলা কটার সময় বলুন আচ্ছা ঠিক আছে

হুম হুম প্যাকেজিংটা হ্যাঁ প্যাকেজিংটাও হবে সব প্যাকেজিংও হবে আর ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি দোকানে এসে একবার কথা বলুন না কী কী লাগবে না লাগবে কারণ এখন অনেক দোকানে খরিদ্দার টরিদ্দার আছে তো ফোনে তো এতো কথা বলা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ আপনি এসে সামনা সামনি কথা বলুন সবচেয়ে বেটার ঠিক আছে ও হ্যাঁ রাঙা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে

হ্যাঁ হ্যাঁ টমেটোও অ্যাবেলেবেল না না সবই অ্যাবেলেবেল একটু এসে একটুখানি দোকানে অর্ডারটা দিয়ে যান আর একটু কিছু অ্যাডভান্স করে যাবেন ঠিক আছে হ্যাঁ ঠিক টাইমে আপনার মাল পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আসুন এসে কথা বলুন